আমি চাকরি থেকে অবসর নিয়েছি এইমাত্র কিছুদিন হল দীর্ঘ চল্লিশ বছর আমি শিক্ষকতার কাজে নিযুক্ত ছিলাম এইটা একটা খুবই ভালো প্রফেশান শিক্ষকতার কাজে আমি বিভিন্ন শিশুদের পড়িয়েছি এবং তাদের বড়ো করে তুলেছি কিন্তু একটা সময়ে সব মানুষকেই থামতে হয় কোথাও না কোথাও তাই আমারও এই থামার জায়গাটা চলে এসেছে ষাট বছরের পরে আমি অবসর নিয়ে বর্তমানে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চাদের টিউশন পড়াই ও আমার একটা স্টেসনারি দোকান আছে এই দোকানে আমি সারাদিন সময় কাটাই এবং দিন শেষে রাত্রিবেলাই বাড়িতে ফিরে যাই এই স্টেসনারি দোকান ছাড়া বর্তমানে আমার সময় কাটানোর আর কোথাও জায়গা নেই তাছাড়া বিভিন্ন যে পুরনো আমার ছাত্রদের সঙ্গে দেখা হয় যারা এখন বিদেশে কর্মরত কেউ কেউ বড়ো বড়ো অফিসের সিনিয়ার অফিসার কেউ আবার শিক্ষকতা করছেন কেউ নেতা কেউ মন্ত্রী তারা আমার সঙ্গে যখন দেখা করে তখন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে এবং আমি খুশি হয়ে যাই এছাড়াও আমি এই চাকরি থেকে অবসর নিয়ে বর্তমানে মন খারাপ থাকলেও এটা কিছু করার নেই আমাকে মেনে নিতেই হবে